এখন প্রায় সবার বাড়িতেই রান্নার জন্য আমরা এলপিজি সিলিন্ডার ব্যবহার করে থাকি তো এই সিলিন্ডারের গ্যাসের রান্নায় এটা যতটাই সহজ কিছু কিছু ক্ষেত্রে এটাই হয়তো ততটাই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা সম্মুখীন হতে হয় এই গ্যাস ব্যবহার করার জন্য আমাদের তাই বেশ কিছু নিরাপত্তা এবং সতর্কতা অবলম্বন করা জরুরি যেমন প্রতি মাসে আমাদের অন্তত একবার গ্যাসের পাইপলাইন গ্যাসের বার্নার এগুলো রিপেয়ারিং করানো উচিত এবং প্রতিবার রান্না শুরুর আগে এবং রান্না শেষের পরে আমাদের যে মেন সুইচ আছে সেটির অফ অনের দিকটিও নজর রাখা জরুরি এছাড়াও আমাদের শীতকালে অনেক সময় দেখা যায় বাড়িতে গ্যাসের গ্যাসের আগুনে অনেক সময় হয়তো রান্না কোত্তে গিয়ে দেখা গেলো গ্যাস শেষ হয়ে গেলো সেক্ষেত্রে গ্যাসের সিলিন্ডারকে উলটে রান্না করে তো এটাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই এই গ্যাস উলটো করে রান্না বাকি যে গ্যাসটুকু থাকে সেটা প্রয়োজনীয়তা খুব বেশি নেই এবং এছাড়াও রয়েছে কিছু যেমন অনেকের বাড়িতে পাইপলাইনের যে সমস্যাটা অনেক সময় দেখা যায় গ্যাস লিক করে সেখান থেকে তাই পাইপের যে পরিবর্তন কিছু দিন অন্তর অন্তর সেটিও করা প্রয়োজন